পাখি দেখার সময় আমার দেখা সবচেয়ে অস্বাভাবিক বা বিরল পাখি হলো মাছরাঙা মাছরাঙা পাখির মতো অতটা সাহসী বা অতটা জোর বুদ্ধির আর কি হয় না মাছরাঙা একটা আমার বিয়ে হয়েছে শহরে আমি একদিন গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখি একটা মাছরাঙা একটা গাছে অনেকক্ষণ ধরে বসেছিল প্রায় এক দু ঘণ্টা ধরে বসেছিল আমি মাছরাঙা পাখিটার দিকে এক নজরে তাকিয়েছিলাম মাছরাঙা পাখিটার এমন গায়ের রঙ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি ওর থেকে মোটে চোখটা নাড়াতেই পারছিলাম না আমি হঠাৎ করে দেখলাম যে পাখিটা এদিক ওদিক তাকাচ্ছে একবার ও এক ডালের থেকে অন্য ডালে যাচ্ছে আবার এসে আরেকটা ডালে বসছে তার পরে আমি ভালো করে কাছে গিয়ে লক্ষ্য করলাম যে পুকুরে কিছু মাছ খেলা করছে পাখিটার নজর মাছেদের ওইখান থেকে হটছেই না নজরটা মোটে নড়ছেই না তার পরে কিছুক্ষণের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে আমি লক্ষ্য করি যে পাখিটা মাছটিকে ছোঁ মেরে তুলে নিয়ে খেয়ে নিল এমন বিরল পাখি আমি এখনও আজ মানে আজকালকার যুগে এখন খুব কমই দেখা যায় মাছরাঙা পাখি এখন খুব কমই দেখা যায় আগে ছোটবেলায় অনেকটাই অনেকই মাছরাঙা দেখতাম এ আছে ওইখানে একটু মানে পর কিছুক্ষণ পর পরই দেখা যেত কিন্তু এখন আর সেটা দেখা যায় না এখন এখন খুবই কমই দেখা যায় মাছরাঙা পাখি মাছরাঙা পাখির গায়ের রঙটা আমার খুব পছন্দ খুব ভালো লেগেছে আমার আর মাছরাঙা পাখির মতো সাহসী শক্তিমান অন্য কোনো পাখি বা অন্য কোনো ধাতু জিনিসের মধ্যে সেরকম নেই আমি যেটা মনে করি তো আমার মনে হয় আমি যেটা মনে করি সবাই সেটাই মনে করবে কারণ পাখিটার রঙ দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে পাখিটার কাজ দেখে সবাই মুগ্ধ হবে খুবই ভালো খুবই সুইট একটা পাখি খুবই সুন্দর পাখি একটা